গ্রামীণ সম্প্রদায়ে তরুণরা কৃষিকে পেশা হিসাবে অনেকেই নিয়েছেন আর চাষের কিছু কিছু নতুন উপায়ে তারা কাজ করে যাচ্ছে অনেকে বিঘার পর বিঘা জমিতে আলু চাষ ছাড়াও কেউ কেউ শুধু তিলের চাষ করছে বা কেউ কেউ আবার শুধু পেঁয়াজ চাষ করছেন বা সরষা চাষ এরকম একই রকম চাষ করে তারা কিন্তু অনেক উপার্জন করতে পারে বা সেইগুলো পরে আমার ব্যবসার কাজে লাগাতে পারে এছাড়াও অনেকে আবার বিঘার পর বিঘা জমিতে নানা রকম গাছপালা লাগাচ্ছে কেউ ডাব গাছ লাগাচ্ছে কেউ আবার পেঁপে গাছ লাগাচ্ছে আবার কেউ কখনো ইউক্যালিপটাস গাছও লাগিয়ে দিচ্ছে তো ইউক্যালিপটাস সেগুলো ভবিষ্যতে সেগুলো অনেক টাকায় বিক্রি হয় আর যে পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু কেউ যদি চাষ করে সে কিন্তু এইগুলো বাজারে বিক্রি করে বা বড়ো বড়ো চাষিদের বড়ো বড়ো ব্যবসায়ীরা কিন্তু ও চাষিদের কাছ থেকে নিয়ে নিবে তো সেইটার ফলেও কিন্তু অনেক উপার্জন হবে এছাড়াও যে সরষে তিল এই সব তো চাষ আছেই তাছাড়াও নানা রকম মানে অনেক সবজি চাষ করা যায় তো এইভাবে তরুণরা কিন্তু কৃষিকে পেশা হিসাবে নিয়েছেন